আমি কোপারানি থেকে দশ প্লেট বিরিয়ানি অর্ডার করতে চাই পুরোনো বার্নপুর থেকে আমি যেহেতু এতোগুলো বিরিয়ানি অর্ডার দিচ্ছি আমি কি কিছু ছাড় পেতে পারি